হ্যালো আমি একজন শ্রমিক

বেগুন চাষ বিভিন্ন রকম সবজি চাষ করে থাকি যা সেই চাষ মানে বিভিন্ন সিজেনে বিভিন্ন দু চার বিঘে জমি নিয়ে বিভিন্ন রকম চাষ করি চাষ সেই সেই চাষ থেকে ভালো ফসল ফলাই সেই ফসল ফলিয়ে তা আমি ব্যবসায়ীদের কাছে দিই দিলে তারা বাজার থেকে সেগুলো নিয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে তারা বাজারে সেগুলো বিক্রি করে

ঠিক আছে আমি তো পাইকারি যখন বিক্রি করি তখন একসাথে অনেকটাই সবজি কমে দিই আপনি যেমন চাইবেন ঠিক আমার নিজের লাভ রেখে আপনাকে দেবো আপনি নিতে চাইলে সেগুলো আসতে পারে ঠিক আছে আমি এই শীতের সবজি বাগানে এখন ফুলকপি বাঁধাকপি বেগুন বিভিন্ন রকম যে শীতের সবজি চাষ করে থাকি সেগুলো আমি পাইকারি দরে বাজারে আপনাকে দিতে চাই আপনি যদি মনে করেন যে আপনি যে আমার কাছ থেকে কিছু নেবেন তাহলে এসে সেগুলো পাইকারি দরে নিয়ে যেতে পারেন এবং লাভ রাখতে পারবেন আমি সেইভাবে সবজিগুলো আপনার কাছে বেচতে পারি